সামাজিক মিডিয়া প্লাটফর্মগুলি নানা ধরনের শিল্প ও কারুশিল্পকে নিযুক্ত ব্যক্তিদের খুব সুন্দরভাবে সাহায্য করছে আগে মানুষ এত উন্নত ছিলো না কোনো কাজকর্ম কাউকে জানাতে পারত না সেই কারণে শিল্পের অতটা উন্নতি ঘটতো না কিন্তু এখন এই মিডিয়ার যুগে আর নানা ধরনের ইউট্যুব চ্যানেলের জন্যেও বহু মানুষ তাদের শিল্পকে বহু দেশে দেশে দেখাতে পারছে এবং তারা সেই দেখিয়ে তারা অনলাইন ব্যবসা করতে পাচ্ছে এবং সেখান থেকে তারা নানা ধরনের রোজগার কোচ্ছে আর সেই রোজগারের পথ বেছে নিয়েছে কারুশিল্প তো খুব ভালোভাবেই উন্নতি লাভ করেছে কেননা বহু মানুষ সেই উদ উন্নতিতে সাহায্য করছে এবং তার পাশে দাঁড়াচ্ছে সেই শিল্পগুলিকে দেখছে এবং তারা নিজেরাও সেগুলোকে তৈরি করছে আবার অনলাইন মারফৎ তারা জিনিস কেনা বেচা করছে এতে তাদের জীবিকাও নির্বাহ হচ্ছে নানা ধরনের ইউট্যুব চ্যানেল আছে সেই চ্যানেলেও সমস্ত রকমের কাজ কারুশিল্প দেখানো হয় এবং সেটা দেখানো হয় শুধুমাত্র মানুষের প্রয়োজনেও এক একে অন্যের প্রয়োজনে একজনের প্রতি আরেক জনের প্রয়োজন যে শিল্প দেখাচ্ছে তারও জীবিকা নির্বাহ করা প্রয়োজন আর যে শিল্প কাজটা দেখছে তারও সেই কাজটা শিখে জীবিকা নির্বাহ যাতে করতে পারে সেই কারণে সে তার কাছ থেকে শিখছে তাই দুটোই খুব সমানভাবে উপযোগী আর মিডিয়া প্লাটফর্ম আছে বলেই এখন মানুষ এত উন্নত পদ্ধতিতে তাদের কাজটাকে তুলে ধরতে পারছে